আমার ইচ্ছা আছে যে আমি একটা কোচিং সেন্টার খুলব যেখানে খুব কম পয়সায় ছাত্র ছাত্রীদের পড়ানো হবে এবং তাদেরকে পড়ানো শুধু নয় শেখানো হবে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস কাজে লাগাতে কোথায় কীভাবে হয় সেগুলো জানানো হবে এবং তাদেরকে ভবিষ্যতে উন্নতি করার জন্য এবং নিজেদেরকে রাস্তা করার জন্য নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য প্রত্যেক যেন তারা ঠিক মতো নিজেদের ব্যবসা বা কাজ সম্পর্কে অবগত হয় সেটা জানানোর জন্য আমি একটা ভালো কোচিং সোন্টার খুলতে চাই যেখানে বেশি টাকা আয় করার জন্য আমি এটা করতে চাই না এটা আমার অনেক ইচ্ছা আমি জানি না কখন পূরণ হবে এই ইচ্ছের জন্য আমি কোচিং সেন্টার ছোট করেছি যেখানে আমি ছোট বাচ্চাদের পড়াই এবং ধীরে ধীরে তাদের বড় করে তুলি পাঁচ বছর হয়ে গেল কোচিং সেন্টারটার কিন্তু আমার কোচিং সেন্টারের মাইনে কম হওয়ার জন্য মনে করে যে পড়াশুনা ভালো হয় না আমাকে এগুলো উৎসাহ প্রদান করে আমি যে অতীতে পড়াশুনা করেছি সেটা আমার কাজে খুবই লেগেছে আমি দেখেছি যে নিজে ইচ্ছা করলে সব কিছুই করা যায় তাই আমি বাচ্চাদেরও পড়াশুনো করিয়ে এবং গরিবদের যারা পড়তে পারে না অথচ অনেক বড় বড় ইচ্ছা আছে তাদের পড়িয়ে এবং তাদেরকে সেইভাবে উৎসাহ প্রদান করতে চাই